বাকি ভারত ও বিশ্বের জন্য পশ্চিমবঙ্গের সংস্কৃতিক ও সামাজিক অবদানগুলি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রথমেই বলি শিল্প আমাদের দেশের কুটির শিল্প খুবই গুরুত্বপূর্ণ আমাদের হাতের কাজ হাতের সূচি শিল্পের কাজ আমাদের বাঁশ কাঠের কাজ জগৎ বিখ্যাত ডোকরা শিল্প জগৎ বিখ্যাত আর কারুশিল্প জগৎ বিখ্যাত এরপরে আসছে সাহিত্য রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র নজরুল এঁদের সাহিত্যের সম্ভার আমাদের জগৎ বিখ্যাত করেছে আমাদের দেশকে উজ্জ্বল করেছে সবার কাছে আর সংগীতে তো বলাই বাহুল্য যে রবীন্দ্রনাথ ও নজরুল ডি এল রায় অতুলপ্রসাদ রজনীকান্ত আরও কত কি নাম বলবো সবই খুবই বিখ্যাত জগৎ বিখ্যাত এবার আসি বিজ্ঞান বিজ্ঞানের খুবই উন্নত কারণ আমাদের এখানে সাহা ইনস্টিটিউট রয়েছে স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট সবই আমাদের এখানে রয়েছে আমাদের জাদুঘর রয়েছে বিড়লা প্লানেটোরিয়াম রয়েছে ভারতীয় জাদুঘর রয়েছে সবই আমাদের বিজ্ঞানকে পথ দেখাচ্ছে আমাদের সমস্ত জাতিকে আমাদের এই কলকাতার এই যে বিজ্ঞানের উন্নতি সেটাকে দেখাচ্ছে আর প্রযুক্তির মধ্যে বলতে গেলে আইটি সেক্টরগুলো রয়েছে বিভিন্ন সেখানে কলকাতার আইটি সেক্টর আছে দুর্গাপুর আইটি সেক্টর রয়েছে এইভাবে আর এইতো গেলো বিভিন্ন প্রযুক্তিগত সিনেমাতেও আমরা এই যে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল এইটা কিন্তু এই কলকাতাতেই হয় যেটা কিনা পশ্চিমবঙ্গে রয়েছে ভারতবর্ষের মধ্যে এখানে প্রতিবছর হচ্ছে আন্তর্জাতিক সিনে উৎসব এইভাবেই আমাদের বিশ্বের দরবারে আমাদের বাকি ভারতের দরবারে পশ্চিমবঙ্গকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সাংস্কৃতিক দিক থেকে